হ্যাঁ আমি তো ঠিক বলতে পারছি না ওরা কখন ছাড়বে আপনি বরঞ্চ অন্য গাড়ি ধরুন আমার কিচ্ছু করার নেই ওরা কখন গাড়ি বাস টাস ছাড়বে আমাকে ঠিক বলতে পারছি না ওদের জিজ্ঞেস করতে ওরা বলল আমরা ঠিক টাইম বলতে পারছি না আচ্ছা আচ্ছা আমি তাহলে কথা বলে দেখি দেখে আমি বলছি কীরকম কী কন্ডিশনে আছে ঠিক আছে তাহলে আমি দেখছি আমি যাই গিয়ে দেখছি দেখে কথা বলে দেখছি কী হয় আর আপনার কুড়ি মিনিট যে দেরি হবে বলছেন কুড়ি মিনিটের জায়গায় যদি আর বেশি হয়ে যায় তখন কী হবে আসলে কী বলুন তো গাড়িটা এমন পজিশনে খারাপ হয়ে গেল আমি কিছু বলতে পারছি না আমি তো ড্রাইভার ছিলাম ঠিক কথা আমি অন্য ড্রাইভারকে দিয়েছি আমার অসুবিধের জন্য কিন্তু সে তো কিছু বলতে পারছে না আমি না যাওয়া পর্যন্ত কিছু হচ্ছে না